হ্যাঁ সুকমল ভালো আছিস রে আমি ভালো আছি এইতো জমি তখন তো আমাদের তো ধান কাটা কাটি হয়ে গেলো জমিতে বুঝলি তো এখন তো

আমাদের এইদিকে প্রচলিত রয়েছে তো গ্রাম অঞ্চলে এটা খুব ধুম ধামের মধ্যে দিয়ে অনুষ্ঠান হয় বুঝলি তো এইখানে তোর পিঠে পুলি তো রয়েছে বিভিন্ন ধরনের এছাড়াও এর রেটটাও বেশি ধানের রেটটাও মোটামুটি ভালোই আছে নতুন জামা প্যান্ট পরে পৌষপার্বনে তো স্নান করে পিঠেপুলি খাওয়া আম গাছে মুকুল দেখা এইগুলো তো বিভিন্ন ধরনের নতুন অনুষ্ঠান তো রয়েইছে তোমাদের দিকের কী রয়েছে হ্যাঁ এই মেলা ওই এক মাস ধরেই চলতে থাকে আমাদের এই তো পৌষপার্বনের মেলা একটা একটার পর একটা অনুষ্ঠান চলতেই থাকে এখন যদিও যাত্রার এটা কমে গেছে যাত্রা সিনেমার পরিমাণটা কমে গেছে এখন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলো চলে এসছে ঠিক ঠিক হ্যাঁ এইগুলো তো এখনতো বেশ হয়েছে এবারে সাথে সাথে আমাদেরকে আরও কিছু কিছু নতুন প্রযুক্তি এসছে যেরকম গুলোতো এখন এটাতো রয়েছে সাথে সাথে তো এখন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে কী হলো আনন্দগুলোকে বাঁটার একটা সুযোগ চলে এসছে অনেক বিভিন্ন ধরনের বেশ উইশগুলো আমরা করতে পারছি বিভিন্ন ধরনের অভি অভিনন্দন জানাতে পারছি বুঝলি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একটা মাধ্যম পেয়েছি আমাদের আগে তো এইগুলো ছিলো না এখন হ্যাঁ এটা অতটা হচ্ছেনা হ্যাঁ সেগুলো এখন ডাটাগুলো থেকে যাচ্ছে আমাদের অপরের সাথে বন্ধুত্ব বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের দিকে আমাদের দিকে আসবে তাহলে বুঝলে তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক